যদি আমাকে সুযোগ দেওয়া হয় যে আমাদের ভারতবর্ষে বা আমাদের রাজ্যের যে সমস্ত শিল্প শৈলীগুলি রয়েছে সে সমস্ত আপনি আপনি অন্যান্য দেশকে দেখাতে চান চান কেন তখন আমি বলব যে অবশ্যই আমি দেখাতে চাই কারণ আমাদের এই রাজ্যে সে যে সমস্ত ও শিল্প রয়েছে সেই সমস্ত শিল্প আমি চাই আরও বিভিন্ন রাজ্যের মধ্যে বা আরও বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়ুক যাতে তারা আমাদের এই শিল্প দেখে মুগ্ধ হয়ে যায় এবং আমাদের এই শিল্পগুলোই যখন অন্যান্য দেশে আমরা দেখাবো বা আমরা দেখাতে চাইব তখন তারা এইসব জিনিসগুলোকে পছন্দ করে তারা জিনিসগুলো যাতে এ কেনার আগ্রহ তাদের আরো বেশি বেড়ে যায় এবং আমাদের এই জিনিসগুলো যাতে বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে পড়ে যাতে বিভিন্ন দেশের নাম হয় যে এটা আমাদের হ্যাঁ আমাদের এই দেশের শিল্প তখন এই দে নামটা হয়ে আমরা নিজেদেরকে খুব গর্ববোধ বলে মনে করবো আর এইসব যে জিনিসের জন্যই আমি মনে করি যে আমাদের এই শিল্প যদি অন্যান্য জায়গাতে ছড়িয়ে পড়ে তখন আমাদের হয়তো উপার্জনটাও আরো বেশি করে হবে তাই আমি মনে করি যে আমাদের এই ছোটখাটো শিল্পগুলিই ই বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়াটাই ভালো কারণ ছড়িয়ে পড়লে তারা আমাদের এখান থেকে জিনিসপত্র কিনতেও চাইবে আর আমরা বিভিন্ন সময়ে যে রপ্তানিও করতে পারবো এবং আমরা খুব বেশি টাকা উপার্জন করতে পারবো যে উপার্জনটা হয়তো আমাদের দেশে থেকে হবে না তাই আমাদের এই শিল্পগুলিকে ছোটো ছোটো শিল্পগুলিকে বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে দেওয়াটা আমাদের কত্তব্য বলেই আমরা মনে করি আর এইসব বিভিন্ন কারণের জন্যই আমরা মনে করি যে আমাদের ভারতবাসীর যে শিল্প শৈলগুলি রয়েছে সেগুলার সুযোগ দেওয়া দরকার সমস্ত এ দেশের মানুষজনদেরকে